হ্যাঁ স্যার আমি পিয়া বলছি বলছিলাম স্যার আমার তো এবছর এইচএস দিলাম এরপর আপনার সঙ্গে আর কি আলোচনা আপনি তো জানেন সবই কী কী পড়ব সেই কারণেই ফোন করছি হুম বলুন আচ্ছা স্যার বলছিলাম যে আমার মেডিকেল লাইন লাইনটায় পড়ার বিরাট শখ তাহলে মানে ইচ্ছে ওইটা খরচ কী রকম কী হবে যদি মানে আপনি আপনার কী কোনো ধারণা আছে

আর স্যার বলছি ও আচ্ছা আর স্যার বলছি আপনি কি মানে ওই বিষয়টা নিয়ে আমাকে মানে কোন স্যারের কাছে ভর্তি হলে বা কীভাবে কী করার সেটা নিয়ে একটু আমাকে যদি বলে দেন আর কি কীভাবে কী আচ্ছা আচ্ছা

আচ্ছা স্যার বলছি আপনার সঙ্গে যদি আমি দেখা করতে চাই মানে কখন আপনার সময় হবে একটু তাহলে আপনার সঙ্গে দেখা করে কথা বলতাম আচ্ছা আর আমার বাবাও একটু যাবে আমার সঙ্গে আপনার কোনো অসুবিধা নেই তো ও আচ্ছা আচ্ছা তাহলে হুম হুম হুম ঠিক আছে